মানুষের জীবনে অনেক কিছুই দামি জিনিস থাকে কারও কাছে তার ফোন খুব প্রিয় তার সেটাই তার কাছে সবথেকে দামি জিনিস কারো কাছে পরিবার পরিজন ও ভালবাসার মানুষ সেগুলোই তার কাছে সবথেকে দামি জিনিস কিন্তু আমার কাছে আমার সময় এটাই সবথেকে দামি জিনিস আমি কোনোভাবেই আমার সময় প্রয়ো নিজের প্রয়োজনীয় কাজ ছাড়া কোনো সেরকম আগাছা পরগাছার এরকম কোনো কাজেই আমি নষ্ট করি না আমি সবসময় চেষ্টা করি আমার সময় কোনো একটা পজিটিভ কাজে ব্যয় হোক যেখান থেকে খুব ভালো ভালো রেজাল্ট আসে এবং সেখানের কিছু হোক আর না হোক নিজের ভালো এবং সমাজের যাতে সেই সব কাজে ভালো হয় সেটার দিকে চেষ্টা করি সময় আমি কোনো ভাবেই কোনো নেগে নেগেটিভ কাজে আমি কোনো রকমভাবে ব্যয় করার চেষ্টা করি না কোনো রকমভাবেই আমোদে প্রমোদে আমি সময় ব্যয় করি না আমি চেষ্টা করি নিজের একটা নিজের সময় কাজে লাগিয়ে একটা নতুনভাবে ব্যবসা প্রতিষ্ঠাতা করার নিজের ব্যবসাতেই আমি কিছু হোক আর না হোক জেলার এবং অঞ্চলের অনেক ছেলেমেয়েকে যাতে কাজ দিতে পারি সেদিকে আমি খুব সময় দেওয়ার চেষ্টা করি